হ্যালো দাদা আমি আজকের একটা ক্যাব বুক করেছি আমার কালকে সকাল দশটায় ক্যাবের প্রয়োজন আমি টালিগঞ্জ থেকে হাওড়া অবধি যাবো তাই জন্য আমার সকাল দশটার সময় ক্যাবের প্রয়োজন আর আপনি একটু তাড়াতাড়ি আসবেন কেন রাস্তাঘাটে জ্যাম হয় তো সেই সময় তো আপনি যদি একদম দশটার একটু আগে আসেন তও তাও ভালো হবে কারণ স্কুল টাইম বিজি রাস্তাঘাট থাকবে জ্যাম হবে তো আপনি সকাল দশটার মধ্যে চলে আসবেন আমি টালিগঞ্জ থেকে হাওড়া যাবো আচ্ছা ধন্যবাদ